আপনার কি হোলসেলের দোকান আছে স্টেশনারি কী রকমের চুড়ি পাওয়া যাবে আমি একটা স্কুলের পাশে নতুন দোকান শুরু করেছি ছোট ব্যবসা আমি একটু কম দামে জিনিস কিনতে চাই হবে কি তাহলে আমি আর যেতে পারব না তবে তুমি দিয়ে যাবেন আমি অ্যাড্রেস পাঠিয়ে দেবো আমার বাড়ি ইস্কুলের পাশে ছোট দোকান আছে বাচ্চাদের জিনিসপত্র বেশি লাগবে চুড়ি আছে ফুল আছে হার আছে বাউটি আছে তাহলে ঠিক আছে আমি পরে আর ফোন করব আচ্ছা ঠিক আছে কেটে দাও